বাঙালির বারো মাসে তেরো পর্বণ লেগেই থাকে তো বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো দুর্গা পুজোর অষ্টমীর দিন বাড়িতে অনেকের লুচি ছোলার ডাল বা লুচি সাদা আলুর তরকারি কেউ কেউ আবার খিচুড়ি লাবড়া রান্না করে থাকেন এবং না বললেই নয় সেটা বিজয়ার দিন বা দশমীর দিন বাঙালির বা প্রত্যেক বাড়িতেই খাসির মাংস মুরগির মাংস বা বিরিয়ানি রান্না করে থাকেন আবার ঠিক কিছু দিন পরেই ফের লক্ষ্মী পুজো তো লক্ষ্মী পুজোর সময় প্রায়ই ঘরে ঘরে বাঙালির বিভিন্ন ধরনের নায়ু নাড়ু মোয়া এবং ভোগ রান্না হয়ে থাকে এবং পৌষ পার্বণ মাসে অনেকে বাঙালির ঘরে ঘরে তখন নানা ধরনের নলেন গুড়ের পিঠে পুলি পায়েস ক্ষীর ইত্যাদি তৈরি হয় আবার পঁচিশে ডিসেম্বর আসলেই বাঙালির মনে একটা আনন্দ খ্রিস্টমাস সেই খ্রিসমাসে অনেকে বাড়িতে বিভিন্ন ধরনের হোম মেড কেক তৈরি করে থাকেন হ্যাঁ আবার কেউ কেউ আবার বিভিন্ন জায়গায় চলে যান ঘুরতে সেখানে পিকনিক স্পটে বিভিন্ন ধরনের রান্না নানা রকমের রান্না বান্না তৈরি হয়ে থাকে